আমি আগামী শনিবারই একটি এয়ারজর্ডনের জুতো কিনেছি যেটি খুবই কম দামে আমি পেয়েছি এবং খুবই ভালো কম্পানির যেটি পরে আমি খুবই আরাম পাচ্ছি এবং সেটি খুবই সুন্দর দেখতে সোল থেকে শুরু করে সেলাই ছোটো ছোটো একদম সেলাই থেকে শুরু করে শুলেস খুবই সুন্দর লেগেছে আমার যেটা মা আমার জন্য পছন্দ করে এনেছে সেটা আমার দাদাও ব্যবহার করছে আমিও ব্যবহার করছি এবং আমার ঘরে আরও অন্যজন ব্যবহার করার জন্য নিয়ে যেতো নিয়ে যায় যেটি পরে আমি সাইকেলিং করি আর আমি সকালে হাঁটার জন্য যাই যেটা পরে খুবই আরাম আর আমার এখনও জুতোটা খুবই ভালো আছে নতুনের মতন একদম পরিষ্কার করলেই যেন পরিষ্কার হয়ে থাকে যেটা নোংরা খুবই কম হয় কালো জুতো হওয়ার জন্য যেটা রোদে রোদে ফোদে জলের মধ্যে পরেও যাওয়া যায় যেখানে সেখানে আমি আগের দিনই পাহাড়ে গিয়েছিলাম সেখানেও পরে খুবই আরাম লাগলো এবং আমার কোনো রকম ব্যাথা হয় নি অতো দূর চলার পরও যেটা খুবই ভালো আর আমি এখনো ব্যবহার করছি এটা এখনো আশা করছি এখনো অনেক দিনই চলবে আর